আমি সমাজ মাধ্যমে দেওয়ার জন্য নাচের ভিডিও শ্যুট করতাম এটা খুব মজার হতো কারণ ছোটোবেলায় আমি যখন টিভি দেখতাম তখন আমাকে নাচ করতে ভীষণ ভালো লাগে তাই কী করতাম আমি ক্যাসেট চালিয়ে দিতাম ক্যাসেট চালিয়ে মাঝে মাঝে বাড়িতে নাচ করতাম সেই দেখে আমাদের বাড়ির লোখেরা বলত তুই খুব সুন্দর নাচছিস তোকে নাচের স্যার কী ম্যাডামের কাছে দেওয়া হবে সেভাবেই আমি নাচ করতাম নাচ শিখেওছিলাম শিখে আমি যখন দুর্গা পূজা হতো লক্ষ্মী পূজা হতো কালী পুজো হতো বড়ো বড়ো অনুষ্ঠান হতো তখন স্টেজ শো হতো স্টেজ শোয়ের মাধ্যমে আমি নাচের পার্ফমেন্স করতাম তাদের মন জয় করেছিলাম তারা আমাকে প্রাইজ বিতরণেও কর দিয়েছিলো আমাকে তারা ফার্স্ট হিসেবে তারা অংশগ্রহণ বলেছিলেন যে তুমি তো ফাস্ট হয়েচো তুমি আমাদের এখানে অংশগ্রহণ করেছো আমরা ভীষণভাবে খুশি হয়েছি এভাবেই আমি আমার নাচটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলাম এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমি সেটা মজারভাবে দেখি কারণ আমি টি মোবাইল খুল্লেও আমি সেরকমভাবে নাচ গান দেখতে পাই তাই মোবাইলের মাধ্যমে নাচ করে করেও আমি ভিডিওগুলি লোড করে করে আমি পোস্ট করি সেটার মাধ্যমেও আমাকে ভীষণভাবে মজা লাগে নাচের ভিডিও আমি শ্যুট করি শ্যুট করে করে আমি ফোনেতে দিই সেই ভিডিওগুলি